হ্যালো হ্যাঁ হ্যালো এটা বাঙাল সরকারি স্বাস্থ্যকেন্দ্রের নম্বর তো আচ্ছা ওখানে বিনামূল্যে হচ্ছে চক্ষু পরীক্ষার চিকিৎসা হয় আচ্ছা এই আমার একটু চোখের সমস্যা হচ্ছে তা ওখানে কী বার যাবো আচ্ছা এই চোখে না যেন একটু ঝাপসা ঝাপসা দেখি যেন মনে হয় মশার মতো কি একটা চোখের সামনে দিয়ে শুধু যাতায়াত করছে একটা সমস্যা চোখের দেখা দিয়েছে তাও দেখানোর জন্য আমি তাহলে যাব সোমবার দিন যাবো আচ্ছা কটার সময় যাবো আচ্ছা ও ওখানে চশমা কি দেয়

আচ্ছা আচ্ছা যাই ওখানে গিয়ে আগে চোখ দেখাই তারপরে

আচ্ছা ওখানে বিনামূল্যে অপরেশানও হয় আচ্ছা হ্যাঁ